হ্যাঁ ভালো আছি আপনি ভালো আছেন

হ্যাঁ অবশ্যই অবশ্যই আমি ওই শিবু লক্ষ্মী সুপার মার্কেটে থেকে মালটা এনেছি এখানে মালটা খুব সুন্দর পাওয়া যায় ব্র্যাণ্ডেড ব্র্যাণ্ডের মাল পাওয়া যায় খুব কম দামের তুমি ভালো ভালো জিনিস পাবে নতুন নতুন যে জিনিসগুলো এইখান থেকেই পেয়ে যাবেন বাইরে কোথাও আসতে হবে না না না মোটেই না এখানের দামও কম আর খুব সুন্দর সুন্দর ব্র্যাণ্ডেড জিনিস আছে আপনি আসুন আপনার পরিবারকে নিয়ে আসুন নিশ্চিন্তে কেনাকাটা করে যান তুমি ফোন ফোনপে দিতে পারো হাতে ক্যাশ দিতে পারো আপনার যেমন সুবিধা হয় তেমনি আর সবথেকে বলছি সবথেকে ভালো কালেকশন এসেছে মেয়েদের কালেকশন যেমন মেয়েদের সবকিছুই পাবেন তুমি চুড়িদার থেকে কুর্তি থেকে ভালো ভালো এখন নতুন নতুন যে বেনারসীগুলো উঠেছে আপনি যা চাইবেন সব পেয়ে যাবেন ছেলেদের জিনিস আছে ছেলেদের প্যান্ট আছে শার্ট আছে আপনি যেমন চাইবেন মনের মতো জিনিস পাবেন আরও কম দামে পাবেন ব্র্যাণ্ডেড জিনিস পাবেন আপনি এসে ঘুরে যান অবশ্যই হ্যাঁ চলবে না কেন অবশ্যই চলবে হ্যাঁ দোকান প্রতিদিন খোলা থাকে আপনি আসুন না আচ্ছা ঠিক আছে আমার একটু রাখছি হ্যাঁ দোকানে এসেছেন কজন হ্যাঁ আচ্ছা ঠিক আছে ধন্যবাদ